বাংলা ভাষা বলতে বোঝায় বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের পূর্বাঞ্চলীয় ইন্দো আর্য ভাষা দলের একটি সম্প্রদায় যে ভাষায় কথা বলতো তাকে বাংলা ভাষা বলতো এই বাংলা ভাষাকে ভৌগলিক বা অঞ্চলভেদে বিভিন্ন ভিন্ন উচ্চারণ হয় যেমন পূর্ববঙ্গের ভাষায় বলা হয় আমি অহন ভাত খামু যা পশ্চিমবঙ্গে বলা হয় আমি এখন ভাত খাবো না এইভাবে বিভিন্ন অঞ্চলভেদে বাংলা ভাষাকে পাঁচটি উপভাষায় ভাগ করা হয়েছে সেই পাঁচটি ভাষা উপভাষা হলো রাঢ়ী বরেন্দ্রী কামরূপী বা রাজবংশী বঙ্গালী ও ঝাড়খন্ডী সেই সেই পাঁচটি উপভাষার মধ্যে আমরা পূর্ব মেদিনীপুরে ঝাড়খন্ডী উপভাষায় কথা বলে থাকি তাই বাংলা ভাষার তাই আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলি না বাংলা ভাষায় কথা বলি না এই বাংলা উপ বাংলার একটি উপভাষা ঝাড়খন্ডী উপভাষায় কথা বলি তাই বাংলা ভাষা থেকে আমাদের উপভা উপভাষা অনেকটাই আলাদা যেমন আমরা কথায় কথায় যাবেক খাবেক কোরবেক এই সব বলে থাকি